অনলাইন শপিং যেটা এখন ঘরে ঘরে খুব প্রচলিত তো আমিও অনলাইন থেকে টুকিটাকি প্রচুর জিনিস কিনি এবং অনলাইনের জিনিস দামে খুব ভালো হয় এবং আমি যতগুলো জিনিস কিনেছি তা খুবই ভালো আসছে তো এই আমি কিছু দিন আগে একটা কুর্তি অনলাইন থেকে কিনেছি তো কুর্তিটার মানও খুব ভালো এবং কুর্তিটার দামও খুব কম এবং কুর্তিটা কিনে আমি খুব খুব খুশি হয়েছি কারণ কুর্তিটার যে রং সেটাও এখনো পর্যন্ত আমি অনেক দিনই ব্যবহার করছি সেটা খুব ভালো রয়েছে এবং দামটাও অনেকটা ভালো এবং সেটা যদি আমি এমনি সাধারণ দোকানে কিনতে যেতাম সেটার দাম হয়তো অনেকটা বেশি পড়ত তার জন্য আমি অনলাইনে জিনিস কিনে থাকি এবং আমি খুব তাড়াতাড়ি একটা হচ্ছে ফেসওয়াশ কিনেছি যেটা ব্যবহার করবার ফলে আমার মুখের যে উজ্জ্বলতা সেটা অনেকটা বেড়েছে মুখের যে দাগ রয়েছে সেটা অনেকটা কমেছে তো আমি খুব খুশি এই জিনিসে